পশ্চিমবঙ্গে ভ্রমণের সময় পর্যটকরা অংশগ্রহণ করতে পারে এমন অনেক কিছু আছে যেমন প্রথমেই বলে থাকি মন্দির আমাদের এখানে বক্রেশ্বরের মন্দির আছে তা আমাদের এখানে তারাপীঠ আছে দক্ষিণেশ্বরের কালী মন্দির আছে এখানে বিভিন্ন আধ্যাত্মিক ক্রিয়াকর্ম হয়ে থাকে যেখানে পর্যটকরা অংশগ্রহণ করে মনের শান্তির জন্য নিজেদের অর্পিত অর্পিত করতে পারে এছাড়াও এখানে অনেক দর্শনীয় স্থান আছে যেমন কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এছাড়াও আমাদের মুর্শিদাবাদে আছে হাজারদুয়ারী সেখানে গিয়ে বহু কিছু দেখার মত ঐতিহাসিক স্থান রয়েছে এছাড়াও আমাদের রয়েছে বিভিন্ন পূজা সেই পূজা পার্বণে বিভিন্ন ধরনের পান্ডেল তৈরি হয় পান্ডেলগুলো দেখতে বহুত সুন্দর হয় যেমন কলকাতায় বিভিন্ন ধরনের দুর্গাপুজোয় দুর্গাপুরে কলকাতায় এছাড়া আমাদের খেলায় অংশগ্রহণ করার মত অনেক কিছু রয়েছে যেমন খোখো কবাডি ঘুড়ি ওড়ানো এই প্রভৃতি জিনিস আমাদের পশ্চিমবঙ্গে পর্যটকদেরকে টেনে আনে